আমি মাটি খুঁড়ে গাছ রোপণ করবো এছাড়া রাসায়নিক কীটনাশক মাটিকে নষ্ট করে কারণ বৃষ্টিতে মাটির কীটনাশক ধুয়ে যায় এবং সেই ধোয়া জল নদীতে পড়ে নদীতে পড়ে পুকুরে পড়ে এর ফলে জলের জল নষ্ট হয় এবং মাটির রন্ধ্রগুলি কীটনাশক দ্বারা ক্ষতিগ্রস্থ হয়